এর কারণ হলো গাছপালা বা বাগান তৈরি করতে আমার খুব ভালো লাগে এটি করে আমার অনেকটা সময় কেটে যায় বা গাছেদের নিয়ে আমার অনেকটা সময় ব্যয় হয়ে যায় এই এছাড়াও বিভিন্ন ধরণের উন্নত শাক সবজি ফুল ফল চাষ করে আমি আমার বাড়ির সবজির জোগান পেয়ে থাকি ফলে সতেজ সবজি আমার কিনা কেনার জন্য বাজারে যাওয়ার দরকার পড়ে না এবং এছাড়াও উদ্বৃত্ত কিছু ফসল আমি বিক্রয় করে দিই এর ফলে আমার বেশ কিছুটা অর্থ উপার্জন হয়ে থাকে যা আমার সাংসারিক কাজে লাগে ফলে এই বাগান আমার একটা অর্থনৈতিক উন্নতির প্রধান দিক হিসাবে রয়েছে এবং এক্ষেত্রে আমার প্রেরণা হিসেবে ছিলো বিভিন্ন আশেপাশের মানুষ ও এবং সবজি ও কৃষি সুরক্ষা দপ্তর এদের কাছ থেকে আমি বিভিন্ন অনুপ্রেরণা ও সাহায্য পেয়েছি